অশ্বারোহনের জন্য একটি ঘোড়া যদি নির্বাচন করা হয় কখনো তাহলে সবার প্রথমে যে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেইগুলি হল সেই ঘোড়াটি সবল কিংবা দুর্বল সেটি অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার ঘোড়াটিকে দাঁড়ানোর যে পদ্ধতি সেটি সব সময় লক্ষ্য রাখতে হবে ঘোড়াটি কোনো রকমের আগে কোনো পঙ্গু কিংবা কোনো বিকলাঙ্গ আছে কি না অবশ্যই করে এইসব জিনিসগুলি ধ্যান রাখতে হবে ঘোড়াটির যদি কোনো রোগ হয়ে থাকে সেগুলি আগে চেকআপ করে নেওয়া এগুলো অবশ্যই করে মাথায় রেখে দেখতে হবে